আমি যখন প্রথমবার আসানসোল উৎসবে গান করতে গেছিলাম তখন গান গাওয়ার সময় মঞ্চে বেশ আমার নার্ভাস লাগছিল কিন্তু আস্তে আস্তে গান যখন শুরু করলাম তখন নার্ভাসনেসটা কাটিয়ে উঠেছিলাম